হ্যালো হ্যালো দাদা নমস্কার আমি অর্নব পাল বলছি আমি আমি আপনার নাম্বারটা একটা বন্ধুর কাছ থেকে পেলাম যে জানতে পারলাম যে আপনি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের এখানে অটো চালান আপনি কি কালকে আসতে পারবেন আমি শান্তিনিকেতনটা একটু ঘুরতে চাই আমি আমার পরিবারের সাথে কালকে সকালদিকে তা আপনি কখন আসতে পারবেন কালকে তাহলে একটু আগে বেরোলে সাতটা আটটার দিকে তাহলে তো ঘোরা হবে আর শান্তিনিকেতনে কী কী ঘোরার জায়গা আছে আর আমরা কালকে চার পাঁচজন যাবো আমার পরিবারের সাথে তো আপনি একটু ভাড়াটা কত নেবেন বলতে পারবেন না আপনার টোটো আপনার অটোতে করেই যাবো একটু শান্তিনিকেতনের চারদিকটা পরিবারের সাথে ঘুরবো আবার আপনার টোটোতেই আসবো মানে আপনার টোটোটা একটু রিজার্ভ করতে চাই দাদা একটু দু দুহাজার টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না একটু কম করে দেখুন তাও একটু কমিয়ে বলুন দাদা ঠিক আছে তাহলে আপনি কাল সকালে আমার বাড়ির কাছে আসবেন মানে আমার বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে দূরমি নডিহার সামনে আপনি আসবেন তাহলে আপনি এসে পর আমাকে একবার ফোন করবেন তাহলে রাখছি দাদা কালকে দেখা হবে হ্যাঁ ওই সাড়ে আটটা নটার দিকে বেরোবো ওই বিকাল কত হয়ে যাবে ঘোরা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি তো ফার্স্ট যাচ্ছি না আমি তো আগে আসিনি আমি একটা বন্ধুর কাছ থেকে আপনার আপনার নাম্বারটা পেলাম তাই আমি ভাবলাম যে আপনাকেই কল করি আপনি যদি ঘুরিয়ে দেন আমাদের সবাইকে ঠিক আছে আমাকে ফোন করবেন আপনার আমার নাম্বারটা আপনার কাছে আছে সেভ করে নেবেন একটু ঠিক আছে রাখছি দাদা